আমার এলাকার লোকজন বেশি করে গাছ লাগাতে উদ্যোগ দেয় কারণ তারা বাগান করতে খুব ভালোবাসে ঘরে ঘরে বড়ো বড়ো গাছ তো সবারই আছে প্রত্যেকের প্রায় আর বন জঙ্গলের গাছ কাটা নিয়ে তারা অনেক বেশি সচেতন আমাদের পুরুলিয়ায় তেমন গাছ কাটাকাটি কেউ করে না তারা নীচে পড়া পাতা বা ডাল দিয়েই কাজ চালায় কোনোদিন গাছ কেটে সেই গাছ দিয়ে কোনো কাজ করে না আর সবাই ঘরে ঘরে নিজেদের বড়ো বড়ো জায়গায় অনেক লম্বা লম্বা গাছ লাগায় কারণ তাতে ঘর ঠান্ডা থাকে তাই জন্য আমাদের পুরুলিয়ায় খুব বেশি গাছপালা দেখা যায়